হ্যাঁ আমি আপনার এ ফোন নাম্বারটা পেলাম আপনার মাছের আড়ত আছে শুনলাম দাদা আচ্ছা আমাদের বিয়েবাড়ি লেগেছে ওই মাছ আচ্ছা কাটাপোনা মাছ আপনি কীরকম দাম নেবেন কাটামাছ বড়ো বড়ো পোনামাছ বড়ো বড়ো বড়ো যেন পিস হয় মানে বিয়েবাড়িতে মানে তো পিসের ব্যাপার আছে না পিস যদি হয় কেমন দাম আমার বিয়েবাড়িতে লাগবে পঞ্চাশ পঞ্চাশ কেজি লাগবে তো আপনি পঞ্চাশ কেজি মাছ পারবেন হ্যাঁ পঞ্চাশ কেজি মাছ লাগবে তো আপনি ওখান থেকে লোক পাঠাবেন মাছটা মাছটা কেটে কেটে দেওয়ার জন্য পাঠাবেন তো আচ্ছা আপনি চিংড়ি মাছ কত করে দেবেন ছোটো চিংড়ি না ছোটো ছোটো নেব ওই পোস্ততে দেওয়ার জন্য ছোটো বেশি নিলে আমি তো বেশি নেব তার মানে কত নেবেন দশ কেজি মতো নেবো মাছ ওই দশ কেজি মাছ আপনাকে আগে পেমেন্ট করতে হবে পয়সা না আপনি সেই দিনই নেবেন আগে আপনাকে পয়সা দিয়ে আসবে টাকা আচ্ছা আগে আচ্ছা আগে দিতে হবে আর যেই দিন আপনি মাছটা পাঠাবেন আবার সেই দিন দিতে হবে তাই তো চিংড়ি মাছও পাঠাবেন আপনি দশ কেজি আমার ঠিকানাটা হচ্ছে গিয়ে পলাশচাবরি পাঠাবেন বসন্ত পলাশচাবরি ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া বললেই ওইখানে পৌঁছে যাবে ব্রাহ্মণপাড়া যাকে বলবেন আপনাকে দেখিয়ে দেবে ওইখানে একটাই পাড়া আছে দেখিয়ে দেবে নাম নাম বলবেন মামনি দাস বললেই বাড়িতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বললেই আপনি ওদের বাড়ি বলবেন ব্রাহ্মণপাড়া ওদের বাড়ি বললেই দেখিয়ে দেবে বাড়ি হ্যাঁ চিংড়ি মাছ দেবেন আর পোনামাছ দেবেন ওই ওই পোনাটা যে দেবেন ওইটাই তো বড়ো সাইজ দেবেন পিস যাতে হয় আর এমনিতে তো বিয়েবাড়িতে তো থাকছেই আপনার অন্য মটন টটন এইসব তো থাকছেই ওইগুলো মটন যারা না খাবে তাদের মাছ পয়সার ইয়েটা বলবেন আচ্ছা আমি ওইটা দিব পাঁচ হাজার আর আপনি যেদিন মাছ পাঠাবেন হ্যাঁ পাঁচ হাজার দিয়ে দেব আর যেদিন মাছ পাঠাবেন আপনি সেই দিন আমি সব পুরো টাকাটাই পেমেন্ট করে দেব ওর আপনার ওই কাজের লোক যে যাবে মাছ নিয়ে সে মাছের তার হাতে আমি পয়সা পেমেন্ট করে দেব আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে মনে থাকবে তো আচ্ছা বিয়েবাড়ির তারিখ হচ্ছে আষাঢ় মাসের বৈশাখ আষাঢ় মাসের পঁচিশ তারিখে আর আপনার নিমন্ত্রণ রইল ওইদিন আপনারও কিন্তু নিমন্ত্রণ ঠিক আছে ভুলবেন না যেন পৌঁছে যায় যেন মাছও পৌঁছে যায় আর আপনিও যাবেন আচ্ছা